বাঁকুড়া জেলার প্রধান সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য হল এখানকার ভাষা এখানকার ভাষাই হল এখানকার প্রধান সংস্কৃতি এবং ঐতিহ্য এখানের ভাষা অন্য বাংলা ভাষা আমরা যেই বাংলা ভাষা চলিত বাংলা ভাষাকে আমরা বুঝছি সেটা এখানের বাংলা নয় এখানে আঞ্চলিক বাংলা ভাষা বলা হয় এবং উপভাষাও সেটা বলা যেতেও পারে এই ভাষার নাম হচ্ছে বাঁকড়ি ভাষা এই যেমন খাবুনি যাবুনি করবোনি এই এই রকম ভাষার এখানে প্রচলন রয়েছে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় বাঙালিরা বা হিন্দুরা যেরম ধর্মীয় অনুষ্ঠান করে এখানে সেটা হয় এবং বাঁকুড়ার কাছেই রয়েছে বিষ্ণুপুর এই বিষ্ণুপুরে টেরাকোটার শিল্প খুবই বিখ্যাত টেরাকোটা শিল্প হচ্ছে আমাদের বাঁকুড়ার একটা ঐতিহ্য এবং বাঁকুড়ায় যে মাটির জিনিস পাওয়া যায় মাটির বাড়ি মাটির প্রদীপ মাটির পুতুল মাটির কুঁজো মাটির হাঁড়ি কলসি এই সব জিনিসের জন্যও বাঁকুড়া জেলার নাম আছে এবং বাঁকুড়া জেলায় খুব ভালো মিষ্টি পাওয়া যায়